হ্যাঁ কী বলছেন ম্যাম বলুন হ্যাঁ ম্যাম কী বলছিলেন ও হ্যাঁ ম্যাডাম আপনি আমি তো এখন ক্লাসে আছি তো আপনার সাথে পরে দেখা করি তো ক্লাসে তো আছি তো একটু দেরি তো হবেই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে ম্যাম আপনার সাথে আমি পরে দেখা করে নেব ক্লাস শেষ হলে ঠিক আছে